হ্যাঁ আমি যেমন বাগান করতে ভালোবাসি আপনাকে বাগান করে দিতে সাহায্যও করতে পারি আপনি কী কী গাছ লাগাবেন আমার কাছে আনবেন এবং আমি দেখিয়ে দেবো গাছ লাগানোর বিভিন্ন পদ্ধতিও আছে গাছ লাগানোর সময় মাটির সঙ্গে কিছুটা বালি মেশাতে হয় যদি বালি না দেন তাহলে মাটিটা কোনো সময় টাইট হয়ে যায় এবং গাছটা বাড়তে পারে না তাছাড়া যখন আপনি গাছ লাগাবেন জবা গাছ কোনো বড় গাছ লাগাবেন তার সঙ্গে যদি কিছুটা মাটি দিয়ে দেন তাছাড়া ভালো সার দিয়ে দেন মাটিটা খুব ভালো হয় এবং গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠে তার সাথে নিয়মিত জল দিতেই হবে তাছাড়া নিচে যদি কখনও গাছ লাগান আপনি আগে বেড়া দিয়ে ঘিরবেন বেড়া দিয়ে ঘিরলে কী কোনো বাইরের লোক ফুলটা তুলতেও পেল না আর কোনো ছাগলে গাছটা খেয়েও চলে গেল না আর গাছটা আপনি লাগাবেন এবং আপনারও খুব ভালো লাগবে দেখবেন আপনার আরও চাহিদা বাড়ে গাছটার প্রতি অনেক মন থাকবে অনেক সময় মন খারাপ লাগল আপনি বাগানটা ঘুরলে আপনার মনটা আনন্দ লাগবে আপনি নিয়মিতভাবে গাছ লাগান এবং যখন প্রয়োজন হয় আমাকে বলবেন আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি গাছ লাগাতে আমি ভালোবাসি সাহায্য করতেও আমি ভালোবাসি আপনি আসবেন অবশ্যই আপনাকে আমি সাহায্য করব